আপনি যদি অত্যন্ত আত্মবিশ্বাসী সাঁতারু না হন তাহলে আপনার সব সময় একটি অনুমোদিত সঠিকভাবে লাগানো ফ্লোটেশন সহায়তা থাকা উচিত যদি এমন কোন সম্ভাবনা থাকে যে আপনি জলে প্রবেশ করতে পারেন যেখানে আপনি দাঁড়াতে অক্ষম হবেন অন্যরা যেমন উল্লেখ করেছে অবাস্তব ঘটনা কখনো কখনো একজনকে অগভীর থেকে বের করে দেয় যখন আমি পাহারা দিতাম আমি সব সময় যারা কিকবোর্ড ব্যবহার করে তাদের খুব কাছ থেকে দেখতাম বোট তাদের আত্মবিশ্বাস করে দিয়েছে তাদের সত্যিকারের সাঁতারের ক্ষমতাকে অত্যাধিক মূল্যায়ন করেছে এবং যখন তারা এটি হারিয়েছে তখন সময় বাঁচানোর একটি ভালো সুযোগ ছিল অগভীর জল ঠিক কিক বোর্ডের মতো হতে পারে এমন একটি আত্মবিশ্বাস স্থাপন করা যা মুহূর্তের নোটিশে কেড়ে নেওয়া যেতে পারে আতঙ্ক সৃষ্টি করে আপনি যদি ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে চান তবে আপনি যা করতে পারেন তা হল আপনার সাঁতারের কৌশল নিয়ে কাজ করা আমি শিক্ষার্থীদের তিনটি প্রধান জিনিসের সম্বন্ধে জানাতে চাই সর্বদা আপনার শ্বাস ধরে রাখুন আপনি যখন সাঁতার কাটবেন তখন আপনার কোমর বেঁকাবেন না আপনার হাত শক্ত করে কাপ রাখুন তত্ত্বাবধানে সাঁতার কাটার সময় শুধুমাত্র সেই মৌলিক নীতিগুলি মনে রাখার চেষ্টা করে আপনি নিজের উন্নতি করতে পারবেন যদি এটি একটি ব্যস্ত পুল দিন না হয় আপনি এমনকি রক্ষীদের কাছ থেকে কয়েকটি বিনামূল্যের টিপস পেতে পারেন শুধু এটা জেনে রাখবেন যেন খুব বেশি দেরি না হয় জলে আমি প্রাপ্ত বয়স্কদের এটাই শেখাতে চাই যারা ভাবেন যে সাঁতার কখনই শিখবো না বা শিখতে পারবো না সেটা কিন্তু নয় সাঁতার সকলেই খুব ভালোভাবে শিখতে পারেন যদি প্রচণ্ড রকমের শেখার প্রবণতা থাকে এটি শুরু হয় তাদের খুব অগভীর জলে হাঁটু গেড়ে বসতে হবে এবং শুধু বাহু ব্যবহার করে নিজেদেরকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার কাজ করতে হবে সেখান থেকে ফ্লোট অ্যাসিস্টেড ডগি প্যাডেল এবং আর অ্যাসিস্টেড ব্ল্যাক ফোর শিখতে হবে পর্যায়ক্রমে আত্মবিশ্বাস বাড়াতে হবে আপনাকে স্ট্রোকের প্রতি অংশে বিশ্বাস করতে হবে আতঙ্ক হল দুর্বল সাঁতারের কৌশলের কারণ এবং অনুশীলনের অভাব প্রধান অপরাধী সুতরাং মানসিক বাধাগুলিকে আগে ভেঙে ফেলতে হবে এবং হয়ে উঠতে হবে জলের নায়ক এক অপরূপ সাঁতারু এবং জলে যে ধরনের বাধাগুলো আমরা প্রায় সময় সম্মুখীন হই শিলা শৈবাল শক্তিশালী প্রবাহ সেইগুলি না থাকে এরকম জলের মধ্যে সাঁতার কাটাটা শিখতে হবে তারপরে সাঁতারে প পটু হয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকমের অংশ জলেই সাঁতার শুরু করতে পারেন